একজন বাইকার হিসাবে অনেকসময় অনেকরকম বড় বড় সমস্যার সম্মুখীন করতে হয় আমাদের যখন কোনও লং ট্যুরে আমরা যাই বাইক নিয়ে তখন আমাদেরকে অনেক সমস্যারই সম্মুখীন হতে হয় যেমন কোথাও কোথাও হয়েছে অনেক ট্রাফিক জ্যাম তখন আমাদের অনেক দেরি হয়েছে আমাদেরকে অনেক অস্বস্তি বোধ হয় তাছাড়া কখনও কখনও খারাপ আবহাওয়া আমাদের সাথে এমনটাই হয়ে যায় যখন আমরা কোথাও যাচ্ছি লং ট্যুরে যেতে যেতে মাঝরাস্তায় বৃষ্টি নেমে গেল তখন আমরা দাঁড়ানোর জন্য কোথাও জায়গা পাই না সেই সমস্ত সময়গুলিতে আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতে হয় অথবা অন্যান্য কোথাও গিয়ে আশ্রয় নিতে হয় অনেক দূরে গিয়ে তখন আমাদের এই সমস্যাগুলির সম্মুখীন হতে হয় তাছাড়া এলোমেলো রাস্তা যদি রাস্তা সোজা রাস্তা না হয় তখন আমরা ওভার স্পিডে বাইক চালাতে পারি না আমাদের বাইক অনেক স্লো স্লো নিয়ে যেতে হয় যেটা আমাদের কাছে খুবই বিরক্তিকর একটা বিষয় বাইকাররা চায় সবসময় তাদের মনমতো করে বাইক চালাতে আমাদের বাইক যদি আমার ঠিকমতো না চালাতে পারি আমরা কম্ফোর্টেবেল ফিল করতে পারি না বাইক চালানোর জন্য অবশ্যই সোজা এবং সহজ রাস্তা হলেই আমাদের ভালো লাগে এলোমেলো রাস্তা হওয়ার ফলে এবং অনেক আঁকাবাঁকা রাস্তা হওয়ার সময় সময় আমাদের সমস্যার সম্মুখীন হতে হয় অনেক কিছু কখনও কখনও যদি স্পিডে গাড়িটি ঘোরাতে যাই তখন পড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পায় তাছাড়া বারবার কনভো ঘোরার সময় ক্লাচ ধরার ফলে গাড়ির অতিরিক্ত তেল খরচ হয় যা একটি ব্যয়বহুল হয়ে ওঠে যেমন কখনও কখনও সরু রাস্তা সরু রাস্তায় আমরা যদি কখনও বাইক নিয়ে চলে যাই তখন দেখা যায় হয়তো সামনের দিক থেকে কোনও একটি অন্য গাড়ি চলে এসেছে তখন তাকে পাশ দেওয়াটা অনেকটাই কঠিন হয়ে পড়ে কখনও কখনও আমাদেরকে বাইক দাঁড় করিয়ে দিতে হয় বা কখনও কখনও স্লাইড এক একটা রাস্তা এমন পিচ্ছিল রাস্তা রয়েছে যা আমাদের বাইক চালাতে খুবই সমস্যার সম্মুখীন করে ফেলে বাইক চালানোর সময় রাস্তাগুলিতে এতোটাই পিচ্ছিল হয়ে পড়ে আমরা চাকার স্লিপ মারে ব্রেক ধরতে চাইলেও ব্রেক হয় না বন্য প্রাণী যখন আমরা কোনও শুনশান বা জনবহুল এলাকার দিকে যাই তখন পোষ্য প্রাণী বা হচ্ছে শুনশান ঝোপঝাড়ের জংলি জানোয়ারগুলো যেগুলো রয়েছে তারা আচমকা আমাদের বাইকের চাকার মধ্যে এসে পড়ে যার ফলে আমরা পড়ে গিয়ে আমাদের বড় সড় একটি দুর্ঘটনা ঘটতে সম্ভাবনা প্রায় থেকে যায় এক সময় আমার সাথে এরকমটা ঠিক ঘটেছিল আমি একটি জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিলাম মাঝখানের রাস্তা দিয়ে তখন একটি হঠাৎ করে শেয়াল চলে আসে আমার চাকার কাছে এবং শেয়ালটি আমার চাকায় ঢুকে যাওয়ার ফলে খুব বড় সড় একটি দুর্ঘটনার সম্মুখীন হতে হয়েছিল এবং আমাকে এক মাস হসপিটালে প্রায় ভর্তি থাকতে হয়েছিল এইভাবেই নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয় প্রত্যেকটি বাইকারদের